হ্যাঁ যে বইটি আমি পড়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়য়ের মেজদা গল্পের কাহিনি এটি এটা আমাকে আসতে বাধ্য করেছে মেজদা যেন এমন দায়িত্বপূর্ণ ব্যক্তি ছিলো যেগুলি তার যে ছোটো ছোটো ভাইরা পড়তো তাদের দিকে সময় যে এতো মূল্যবান তার কাছে কেউ যদি থুতু ফেলে কেউ যদি প্রসাব যায় সে সময় কত মিনিট কত সময়ের জন্য যাচ্ছে সেটাও সে হিসাব করে রাখে এটা একটা জন্য হাস্য কৌতুকের ব্যাপার সময় নিষ্ঠা কিন্তু নিজে এতো সময় নিষ্ঠা থেকেও বারবার সে পরীক্ষায় ফেল করত তাতে লেখক বলেছে যে এখানে যে এই এত সময় নিষ্ঠার মধ্যে থেকেও সে বারবার যে ফেল করচ্ছে এতো সময় সম্পর্কে সচেতন এতো পড়াশোনার মধ্যে দিয়ে নিয়ম শৃঙ্খলাবোধ কিন্তু সে বারবার ফেল করছে সে এখানে একটা যে প্রশ্ন করছে যে নির্বোধ শিক্ষক মশাইরা নির্বোধ পরীক্ষকরা কিন্তু নির্বোধ পরীক্ষকরা তো নয় এখানে মেজদার যে ফেল করছে বারবারার এটই যেন আমার পক্ষে হাসির একটা খরা